আমি আমার বোনকে বা আমার বন্ধুকে আমি খুবই শিক্ষিত করতে চাই কারণ তাদের পড়াশুনোর অধিকার আছে তাদেরকে যে গ্রাম বাংলায় আঠারো বছরের নিচেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় তাদেরকে পড়াশুনোর সুযোগ করে দেওয়া হয় না আমি এটা করতে চাই না আমি আমার বোনকে আমার মেয়েকে বা আমার বন্ধুকে আমি তাদের যত দিন ইচ্ছা তাদেরকে পড়াশুনো করিয়ে যেতে চাই তারা ভালোভাবে পড়াশুনো করতে যেন করে তাদের সমাজে তাদেরও অধিকার আছে পড়াশুনো করে তাদের জগৎ দেখার নিজেরা রোজগার করার নিজেদের বাইরের জগৎটাকে দেখার এবং আমার এই মেয়েদের পড়া লোকের ক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই আমার আরও আমি নিজেকে গর্বিত বোধ করব যে আমার মেয়েকে বা আমার বোনকে বা আমার একজন বন্ধুকে আমি পড়াশুনোর সেই রাস্তাটা তৈরি করে দিতে পেরেছি